আমাদের এলাকায় সেরকম কোনও সংস্থাই নেই কিন্তু হ্যাঁ অনেকগুলো ছোট ছোট গ্রামের মধ্যে মধ্যে ক্লাব আছে সেগুলোতে অনেক সময়ে খেলাধুলোর প্রতিযোগিতা হয় সেগুলো থেকে মানুষ বিনোদন পায় কিন্তু সেরকমভাবে আন্তর্জাতিক বা জাতীয় স্তরে মানুষরা অংশগ্রহণের জন্য সেরকমভাবে অনুপ্রাণিত করার মতো সেরকম এখানে কোনওরকমই সংস্থা নেই